আমাদের রাজ্যে এখন টেলিমেডিসিন চালু হয়েছে তো মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মধ্যমে এইভাবে মানে টেলিমেডিসিন করা হয় চেক আপও করা হয় টেলিমেডিসিন তো আর প্রেসক্রিপশন বলতে যেটা ডাক্তার মানে প্রেসক্রিপশন করে টেলিমেডিসিনের মাধ্যমেই প্রেসক্রিপশনটা পাঠিয়ে দেয় ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোবাইলে দেয় মানে পাঠিয়ে দেয় এটাও সুবিধা হয়েছে সন্তুষ্ট কিনা কিছু কিছু সন্তুষ্ট হয়েছে অথচ যেটা মানে আমরা ডাক্তারবাবুর কাছে যেয়ে লাইন দিয়ে অনেক সময় নষ্ট করে দাঁড়িয়ে থাকতাম সেটা সেটা করতে হয় না ঘরে বসে বসেই ডাক্তারের চিকিৎসা করা হয় অথচ কম খরচের মধ্যে হয়ে যায় যাতায়াতের যে একটা খরচা হয় সেটা হয় না তো এর মাধ্যমে টেলিমেডিসিন করা হয় বা এটাতেই আমরা আর কি ডাক্তারের কাছে সন্তুষ্ট বা মনোযোগ সহকারে এই কাজটাকে করি